হ্যাঁ আমি শিবলক্ষ্মী সুপার মার্কেট থেকে বলছি বলুন বলছি যে আপনি যে মালগুলো অর্ডার দিয়েছেন না যে চুড়িদার ওই বুরখা নাইটি জন্না এই সব য ইত্যাদি যেগুলো অর্ডার দিয়েছেন না সেগুলো আজ বিকালের মধ্যেই আসবে আপনি কবে নিয়ে যাবেন বলুন এখন বাজারে চলছে যে যে রেট সেই রেটের থেকে আপনার কাছে আমি কম নেবো আপনি আসুন আপনার কাছ থেকে যে ওই যে ওই যে আড়াইশো তিনশো টাকা মতোন ছিলো তা আপনি আসুন আমি ওই তো ওই চুড়িদার ধরে নাও ছয়শো সাতশো এরকমই দাম তা আপনি আসুন দোকানে হুম হুম হুম হুম হুম সেই জন্যই তো বলছি যে আপনি আসুন কোনো এক দিন ঠিক করে আসুন আপনার কাছ থেকেই কম নেবো কেননা আপনি আমার কাছ থেকে মাল নেন তো ঠিক আছে আপনি আসুন তাহলে অন্য অন্য হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবেন হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন